এই উইকেন্ডে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই আমি ভাবছি আমরা দুজনে মিলে কোথাও একটা ঘুরে আসব বেশি দূরে না কাছাকাছি কোথাও একটা জায়গা যেখানে একটু শান্তি পাওয়া যায় আর একটু ঘুরতেও পাওয়া যায় আমার মাথায় একটা দারুণ প্ল্যান আছে আমি শুনেছি আমাদের শহরে এখন একটা নতুন থিয়েটার হচ্ছে আর ওখানে খুব ভালো একটা নাটক লাগছে আমার ইচ্ছে আমরা দুজনে মিলে এই উইকেন্ডে সেটা দেখে আসি তুমি কি যা তুমি কি যাবে আমার সাথে এটা আমাদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা হবে একটু রিল্যাক্স করা যাবে আর কি একসাথে কিছু সময় কাটানো যাবে নাটকটা কি বারের আর কয় কয়টার শো আছে তুমি একটু দেখে নিতে পারবে আর যদি অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকে তাহলে আমার হয়ে একটু কেটে দিও প্লিজ আমি এই সব অনলাইন ব্যাপারে একটু কাঁচা আমি জানি তোমারও নাটক দেখতে ভালো লাগে তাই আমার মনে হয় তোমারও এই সারপ্রাইজটা ভালো লাগবে বলো কী বলছ যাবে তো আমার সাথে আমি তো উত্তেজিত হয়ে আছি তোমার হ্যাঁ শোনার জন্য আমরা গিয়ে একটু ঘুরব ভালো কিছু খাব আর তার পরে নাটক দেখব এটা একটা পারফ পারফেক্ট উইকেন্ড হবে আমি জানি আমি জানি তুমি শুধু তোমার কাপড়গুলো গুছিয়ে নিও আর আমি বাকি সব ব্যবস্থা করে নেব প্লিজ হ্যাঁ বলো আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার সাথে এই সময়টা কাটানোর জন্য অপেক্ষা করে আছি